যেহেতু আমরা জন্মগত বাঙালি পশ্চিমবঙ্গেই জন্ম তাই বাংলা আমার মাতৃভাষা বাংলা ভাষা শেখার জন্য আলাদা কোন কোর্স আমাকে করতে হয় নি ছোটোবেলা থেকে আশেপাশের সমস্ত মানুষ যেহেতু আমার বাংলায় কথা বলতেন তাই বাংলা শুনে শুনে আমি শিখে গেছি বাংলায় কথা বলা অত্যন্ত সজহ বলে আমাদের কাছে মনে করে থাকি কিন্তু অন্যান্য বাঙালি অবাঙালি যারা ব্যক্তি রয়েছেন তারা বাংলা বলতে অত্যন্ত দ্বিধা বোধ করে থাকেন কারণ তারা বাংলা সঠিকভাবে বলতে পারেন না এবং এই ভাষা নিয়ে আমার অভিজ্ঞতা অনেক সুন্দর বাংলা ভাষায় কথা বলতে আমরা স্বাচ্ছন্দ্য অনুভব করে থাকি সবসময়ের জন্য আমরা মনে করি বাংলা ভাষায় কথা বলে যে সুখ আমরা অনুভব করতে পারি অন্য কোন ভাষায় কথা বলে সেই সুখ অনুভব করা সম্ভব নয় বাংলা ভাষায় কথা বলতে আমরা সকলেই স্বাচ্ছন্দ্য অনুভব করতে থাকি তাই বাংলা ভাষা আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ভাষা এইভাবে বাংলা ভাষাকে আমরা যথেষ্ট পরিমাণ ভালোবেসে থাকি